আমি বারুইপুর থেকে কর্মের জন্য শিয়ালদাতে গিয়েছিলাম সেখান থেকে বাচ্চাদের পড়াশোনার জন্য একটি ছবি সমেত বই কিনে নিয়ে আসি সেই বইটাতে বাচ্চারা ছবি দেখে অত্যন্ত খুশি আম ফ্যামিলিও খুশি তো বইয়ের মধ্যে কতগুলো ছবি আছে ছবির সাথে সেই গল্পটার সামঞ্জস্যও রয়েছে ওই বইতে গল্পগুলো পড়লে সত্যি যে গল্প লেখক কী বলেছেন আর ছবিটাতে সেটা বোঝাতে চেয়েছেন বাচ্চাদের মন আকর্ষণ করবে এবং বড়দের হৃদয় স্পর্শ করবে বইটা পড়লাম পড়ার পরে দেখলাম যে যিনি লেখক তিনি লিখেছেন দু একটা পাখির দুটো মুখ বলা গল্প দিয়ে তো গল্পটা পড়লাম পাশে দেখি একটা পাথর পাহাড় সেটা দাঁড়িয়ে আছে আর ঠিক সেই পাহাড়ের পাশেই সূর্য ডুবে যাচ্ছে তো গল্পটা হলো এই এই দুমুখো পাখির গল্পটা একটা পাখি তার দুটো মুখ সে সমুদ্রের ধারে চড়ে বেড়াচ্ছিল এমন সময় একটা ফল ভেসে আসে প্রথম মুখটা সেই ফল তুলে নিয়ে খেয়ে বলল আহ কি মিষ্টি মধুর মতো ফল দ্বিতীয় মুখটা বলল অত মিষ্টি মধুর ফল তুই একা খেলি আমাকে দিলি না প্রথম মুখটা বলল আরে আমি খেলি যা তুইও খেলি তা একই সেই তো একই পেটেই যাবে কিন্তু দ্বিতীয় মুখটার হিংসা হলো ওই সমুদ্র থেকে একটা বিষফল ভেসে আসছিলো সেই বিষফলটা মুখে তুলে নিল প্রথম মুখটা দ্বিতীয় মুখটাকে বারণ করছে ওটা খাস না মরে যাব দ্বিতীয় মুখটা সেই বিষফল খেল পাখিটা মরে গেল সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে আর পাথরে পাথরের পাহাড় সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকলো হিংসা যে কতটা সর্বনাশ এটাই লেখক বোঝাতে চাইলেন ওই ছবির মধ্যে এবং পাখির মধ্যে দিয়ে এবং সূর্যটাকে দিয়ে যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে হিংসা মানুষকে কেমনভাবে শেষ করে